আমি অনেক বই পড়েছি কিন্তু বুদ্ধিগতভাবে চ্যালেঞ্জ করে যে এমন বই বলতে গেলে আমার চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় গল্পের বইটির কথা মনে পড়ছে কেননা এই বইটিতে যেমন অ্যাডভেঞ্চারও আছে তেমন বুদ্ধিকে কাজে লাগিয়ে কীভাবে টিকা থাকা যায় সেটাকে দেখানো হয়েছে একজন বাঙালি ছেলে শঙ্কর অ্যা এই গল্পের একজন ক্যারেক্টার মেন ক্যারেক্টার সে কীভাবে দক্ষিণ আফ্রিকার গভীর অরণ্য গিয়ে কীভাবে নিজের পেশার জন্য নিজের জীবিকার জন্য সেই জঙ্গলে গিয়ে কীভাবে এই জঙ্গলের সঙ্গে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে এবং পরবর্তীতে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সাহসকে কাজে লাগিয়ে কীভাবে সেই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেখানে পড়েছিলো এবং ভয়ংকর দক্ষিণ আফ্রিকার জঙ্গলে সে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলো নিজের জীবিকাকে টিকিয়ে রেখেছিলো এই গল্পের মধ্যে আমরা আমি সেটা লক্ষ্য করেছি তাই এই বইটি আমার কাছে সত্যিই চ্যালেঞ্জিং তার মানে অ্যাডভেঞ্চারও আছে বইটিতে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা চাঁদের পাহাড় তিনি কখনই আমি যতটুকু জানি ভারতবর্ষের বাইরে তিনি যান নি কিন্তু এক অপরূপ সৃষ্টি চাঁদের পাহাড় আফ্রিকার জঙ্গল নিয়ে বইটি পড়তে পড়তে আমি যেন আফ্রিকার জঙ্গলের ভিতরেই নিজেকে হারিয়ে ফেলেছিলাম আফ্রিকার জঙ্গল কেমন বীভৎস একটি জঙ্গল সেটা অনুভব করেছিলাম তার এই এই লেখার মাধ্যমে এবং সেখানে নিজস্ব উপস্থিত বুদ্ধি সাহস না থাকলে সেখানে টিকে থাকা যে কত কঠিন ব্যাপার বইটি না পড়লে আমি জানতাম না আর এই বইটি আমার গল বইটি পড়ে বা এই গল্পটি পড়ে আমার এতই ভালো লেগেছিলো আমি মন থেকে চেয়েছিলাম এই গল্পটি সবাই সবাই যেন পড়ে এবং বিশেষ করে আমার যারা স্টুডেন্ট এবং বন্ধু এবং পরিবারের অনেক লোকজন তাদেরকে আমি সাজেস্ট করেছিলাম যে অবশ্যই যেন তারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় এই গল্পটিতে তাঁরা পড়েন অবশ্যই তাদের ভিতরে জ্ঞানার্জন হবে সাহস বাড়বে এবং প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে নিজেকে উপস্থিত বুদ্ধির দ্বারা চ্যালেঞ্জ সাহসের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেটা এই বইয়ের মাধ্যমে সে তার সে জ্ঞান উপস্থিত বুদ্ধি সবই কিছু অর্জন করতে পারবে তাই আমি সবাইকে সাজেস্ট করেছিলাম এই বইটি যেন তারা অবশ্যই পড়ে